আপনি সাইকেল দাদা বলছেন আপনার এখানে লে ছোটো লেডিস পাওয়া যাবে সাইকেল কতো দাম ও কোয়ালিটি ভালো হবে তো কোম্পানি কোন কোম্পানি হ্যাঁ এবার কোনটা নিলে ভালো হয় আপনি তো জানবেন যে ক ক বছর গ্যা হ্যাঁ বলি ক বছর গ্যারান্টি দেবেন ও এক বছরের মধ্যে কোনো কিছু সমস্যা হলে আপনি করে দেবেন তো আপনি চার হাজার টাকা নি চার হাজার টাকারটা যদি নিই কেমন হবে আমি যদি চার হাজার টাকারটা নিই একটু কম করে নিন চার হাজার টাকারটা হ্যাঁ জিন জিনিস না দেখলে তো